হ্যালো হ্যাঁ বলছি আমি একটা বই নিয়েছিলাম আপনার থেকে করতে চাই কারণ বইটা আমার মানে এক পেজ ছেঁড়া আছে বইটা আমাকে মানে পাল্টাবো হ্যাঁ হ্যাঁ বইটা একটা পৃষ্ঠা ছেঁড়া ছিলো আমি বুঝতে পারি নি তো বইটা আমি এখন পালটাতে চাই ঠিক আছে ঠিক আছে বইটা একটু পাল্টে দিন বইটা একটু পাল্টে দিলে খুব আমি অনেক পছন্দ করে কিনেছিলাম তো বইটা ছেঁড়া বেরিয়েছে আমার সত্যিই খুব খারাপ লাগছে বইটা ফেরত দিতে হবে এর জন্য ঠিক আছে ঠিক আছে একটু অ্যাড্রেসটা বলুন দেখি তো কোথা থেকে কোথায় যেতে হবে বইটা